বাংলাতে শুধুমাত্র বাংলা ভাষাভাষীর লোকজন আছে এমনটা নয় অনেক ভাষাভাষীর লোক বাংলায় আছে তবু বাংলা ভাষা যারা ব্যবহার করে তারা তাদের আত্মীয়দের সঙ্গে সুখ দুঃখ আনন্দ বেদনা সমস্ত কিছু ভাগ করে নেয় একদম যে যার আঞ্চলিক ভাষায় বাংলা ভাষার অনেক প্রকারভেদ আছে এক একটা জেলাতে এক একরকমভাবে ব্যবহার হয় আমাদের বাংলা ভাষা